আমি টিভিতে হঠাৎ করে বিজ্ঞাপন দেখলাম ডাবর আমলা তেলের সেই তেলটা বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার শুরু করলাম শুরু করার পর দেখলাম ভালো হওয়ার জায়গায় চুল আমার পড়ে যাচ্ছে খুশকিতে ভরে যাচ্ছে এমনকি নানারকম সমস্যা হচ্ছে মাথা ধরে রাখছে এর ফলে আমি এই তেলটার আর ভালো কোনো গুণ কিছু দেখতে পাচ্ছি না